আমার গ্রামের বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ব্যবসা করে যেমন কিছু মানুষ জ্বালানী কাঠের ব্যবসা করে কিছু মানুষ মধু ব্যবসা করে আবার কিছু মানুষ সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে সেই মাছের ব্যবসা করে কিছু জন আবার যে সব মানুষ জন আমাদের গ্রামের এলাকায় সমুদ্র দর্শন করতে আসে অর্থাৎ বেড়াতে আসে তাদেরকে গাইডারেরও কাজ করে অর্থাৎ আমার এলাকায় কোথায় কী দর্শনীয় স্থান আছে সে সব জায়গা ঘুরিয়ে দেখে এটাও একটা ব্যবসার মধ্যে পড়ে এছাড়াও যারা সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে তারা সরাসরি কাঁচা মাছ বিক্রি করেও ব্যবসা করে এবং অন্যান্য কিছু জন মৎস্যজীবীরা কী করে এই ছোটো ছোটো দোকান খুলে সেই মাছ ভেজে বিক্রি করে যেটা দিয়ে তাদের ব্যবসার কাজ চলে